হ্যাঁ মাতৃভাষার চেয়ে উন্নত ভাষায় বই অবশ্যই আমি পড়েছি অনুবাদটি তো সেখানে আমার অভিজ্ঞতা ভালোই ছিল অনুবাদ সম্পর্কে আমি যেটা মনে করি সেটা খুব ভালোই মনে করি মাতৃভাষায় বইয়ের উপরে বাংলা ভাষায় বিশ্বের নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল বিজয়ী হয়েছিলেন প্রত্যেকের বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুরের নোবেল বিজয়ী বইটা পড়া অবশ্যক এটা আমি মনে করি